হুম বলুন হ্যাঁ হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা বই তো সবই পাওয়া যাবে কিন্তু আপনার সঙ্গে আপনাকে এসে এখানে এ করতেে হবে আপনি এখন আমার কাছে কী কী পাওয়া যাবে লাগবে ওগুলো বলুন আমার দোকানে আছে কি সেগুলো আমি দেখছি কিন্তু আপনাকে এসেই কালেকশান করতেে হবে আচ্ছা আচ্ছা দে অ্যান্ড দত্ত তাই তো আচ্ছা আচ্ছা উম্ম আর অনেক কটা বলতে মানে এখন যে পার্সেন্টেজটা পাওয়া যায় আমাদের টোটাল বইয়ের ওপর যেটা মানে ফিফটি ফিফটিন পার্সেন্ট কিন্তু সেটা এবার ওই বইগুলোকে আমাকে আগে দেখতে হবে যে ওই বইগুলো সব বই একই ব্যাপার থাকে না তো এই বইগুলো দেখতে হবে যে ওর ওপর কোম্পানি কতটা পারসেন্টেজ ছেড়েছে সেটাকেও আমাকে দেখে তবেই আপনাকে বলতে হবে হ্যাঁ পা পেয়ে যাবেন আপনি আমাকে একটা এই নাম্বারে আ